ভারতের পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে আরো অনেক বেশি উন্নত হয়েছে কিন্তু সেটা শুধুমাত্র শহর এবং আন্তর্জাতিক শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে গেছে গ্রাম অঞ্চলের দিকে কোনো কিছুই উন্নত হয়নি উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয়নি অনেক প্রত্যন্ত গ্রামের দিকে এখনও পা মানে কাঁচা রাস্তা হয়ে আছে এখনও সেখানে যাতায়াতের ব্যবস্থাটা ঠিক ঠাকভাবে উন্নত হচ্ছে না যে সব গ্রাম থেকে শহরের যে যোগাযোগ ব্যবস্থাটা সেটাও ঠিক ঠাক হচ্ছে না যে মানুষ প্রয়োজনে এবং অনেক দরকারে যে বাইরের দিকে যাবে সেই ব্যবস্থাটা হচ্ছে না অনেক অসুবিধা হচ্ছে যাতায়াতে কিন্তু হচ্ছে শহর থেকে শহরের দিকে যাতায়াতের সমতে কোনো অসুবিধা হচ্ছে না এবং তারা ওই অনেক তাড়াতাড়ি অনেক দ্রুতভাবে যাতায়াত করতে পাচ্ছে সেটা আকাশ পথের মাধ্যমেও হতে পারে আবার জলপথের মাধ্যমেও হতে পারে এবং সড়ক পথের মাধ্যমে জলপথের মাধ্যমে ও আকাশ পথের মাধ্যমে কোনো যানজট কোনো বাঁধাহীনভাবে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে এক শহর থেকে অন্য শহরে যেতে পাচ্ছে এছাড়া শহর থেকে অনেক দেশে বিদেশে আন্তর্জাতিক শহরেও যাতে পারছে কিন্তু হচ্ছে অসুবিধায় পড়ছে এবং সমস্যার সম্মুখীন হতে চলেছে শুধুমাত্র গ্রামের মানুষরা গ্রামের মানুষেরা এখনও পর্যন্ত শুধু গ্রাম থেকে শহরে চিকিৎসা ব্যবস্থার জন্য যদি যাতায়াত করে এবং অন্য কাজের জন্য যদি যাতায়াত করে তখনও পর্যন্ত ও তাদেরকে এই এই সমস্যাগুলোর মুখে সম্মুখীন হতে হচ্ছে তাই আমাদেরকে এই সমস্যাগুলো কথা ভেবে যে আমাদের চলতে হবে যে আরো সো পরিবহন ব্যবস্থাকে আমাদেরকে উন্নত করতে হবে এবং পরি পরিবহনে কী কী সমস্যা এবং যে যে অসুবিধাগুলো আছে সেইগুলোকে আমাদেরকে সবার সামনে তুলে ধরতে হবে এবং এই সুবিধা অসুবিধাগুলোকে দেখেই আরো চেষ্টা করতে হবে যে গ্রামে প্রত্যন্ত গ্রাম এবং সু মোটামুটি যে গ্রাম অঞ্চলগুলোতে আছে সেইগুলো যাতে সেই সুবিধাগুলো পায় সেইদিকটা দেখতে হবে